হ্যাঁ আমি যে স্ট্যাম্প বা পয়সা শিলা যে কোনো কিছু রাস্তায় যদি কুড়িয়ে পাই তা আমি নিজের ঘরেতে রেখে দিই এর জন্য কোনো ক্লাবে বা সংস্থায় আমি যোগ দিইনি আমি যখন কোনো পয়সা বা শিলা যে কোনো সুন্দর সুন্দর পাথর পাওয়া যায় বা অনেক অনেক অনেক যুগের পয়সা এগুলো যখন আমি কারোর কাছে পাই বা কুড়িয়ে পাই এগুলো আমি নিজের কাছে রেখে দিই এটুকুই